হ্যালো আমি গ্যাসের ডেলিভারি বয় বলছি আপনার গ্যাসটা কোথায় ডেলিভারি দেওয়া হবে আর গ্যাসটা আপনার আপনার বাড়িটার লোকেশানটা বলুন আর গ্যাসটা কী নামে আছে আচ্ছা আপনার টা আই নামটা বলুন একটু পুরো নামটা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে আধ ঘন্টার মধ্যে গ্যাসটা ডেলিভারি হয়ে যাবে আপনি পেমেন্টটা রেডি করে রাখুন গ্যাস একটাই সিলিণ্ডার আপনার নামে আপনি যটা বুক করেছেন ও একটা এখনও পেণ্ডিং রয়েছে কী নামে আছে ওটা বলুন তাহলে গ্যাসটা আর একটা কী নামে অরূপরতন নামে দুটো একসাথে ঠিক আছে আপনি টাকাটা রেডি রাখুন আপনি আটশো পঞ্চাশ টাকা প্রতি সিলিণ্ডার কেন টাকা লাগবে না আপনাকে টাকা দিতে হবে হুম আমাকে পচ আপনি ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা দিতে হবে আপনাকে হুম মানে আপনি টোটাল নশো টাকা রেডি করে রাখুন